আমি বর্ধমান দত্ত সেন্টারে আপনজন ব্যাগ হাউজ থেকে একটি ব্যাগ কিনেছিলাম কয়েক দিন আগে সেই ব্যাগটি কেনার পরে দেখি তার চেনগুলো এতো খারাপ যে কয়েক দিনের মধ্যেই চেনগুলো কেটে গেছে এছাড়া জল রাখার যে জায়গাটা ছিলো সেটাও ছিঁড়ে গেলো এবং ভেতরে যে ল্যাপটপ রাখার জায়গাটি ছিলো সেই ল্যাপটপ রাখতে গিয়ে সেটা ছিঁড়ে যাচ্ছে আমি এই দোকানে তো আর কোনো দিন কিনবোই না আশেপাশে আমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে তাদেরকে বলবো যাতে তারা এই দোকানে আর না কেনে